আমার বাচ্চার জন্মানোর সঙ্গে সঙ্গে তা প্রথম থেকে ব্যাপারটা হচ্ছে আমার বাচ্চা এখন খুব ছটফটে কান্নাকাটি করে মানে কাঁদলে কাঁদার ফলে আমাদের খুব একটু অসুবিধা হয় তা আমরা ওটাকে খুব মেনে চলতে হয় কোনো খাট থেকে পড়ে যাচ্ছে কাঁদছে খাবার খেতে পারছে না এভাবে আমাদের খুব দেখাশোনা করতে হয় না হলে আমারাও বিরক্ত হই কেন একটা বাচ্চা জন্মানোর পর এগুলি হবেই কাঁদবে কোনো পেটে ব্যথা হলো মাথা যন্ত্রণা ঠান্ডা লাগল এ ব্যাপারে আমাদেরই দেখতে হবে আর বাচ্চা যে কীভাবে মানুষ করতে হবে সেটা আমাদেরই দেখতে হবে মানে বাচ্চা হওয়ার পর সঙ্গে সঙ্গেই বাচ্চারা কাঁদছে কেন কাঁদছে কী হচ্ছে বা শরীর খারাপ হচ্ছে না কি সেটা আমাদেরকেই দেখতে হবে অসুবিধা হলে আমাদের ডাক্তারখানা নিয়ে যেতে হবে